শখ হিসাবে আমি বাগান করাকে বেছে নিয়েছি কারণ আমিও আমি দেখেছি যে আমার বাড়ির আশেপাশে আমার বন্ধু বান্ধবীরা সবাই দেখি সবাই বলে যে আমরা বাগান তৈরি করেছি গাছ লাগিয়েছি ই ফুল হয়েছে ফল হয়েছে বা বাগানের আমি দেখেছি বাগান তৈরির সৌন্দর্যটা বাগান বাগানে কত বাগানটা কতটা সৌন্দর্য দেখতে লাগে বাগানে যখন ফুল ফোটে সেটা কতটা সৌন্দর্য লাগে গাছে যখন ফল ধরে তখন সেটা কতটা সুন্দর্য লাগে এরকমভাবে পের আমিও সবার কাস থেকে প্রেরণা পেয়েছি ই আমি দেখেছি আমার পাশের বাড়িতে পাশের বাড়িতে আমার বন্ধু বান্ধবীরা সবাই গাছ লাগিয়েছে বাগান তৈরি করেছে এই দেখে আমিও আমারও সেটা শখ হয়েছে আমিও শখ হিসেবে তাই আই বাগান তৈরি করাটাকেই বেছে নিয়েছি আমারও ইচ্ছে হয়েছে তাই আমিও বাগান এখন বাগান তৈরি করি আমার বাড়িতে এ আমিও গাছ লাগাই ফলের গাছ নানা রকম ফুলের গাছ আজ যখন দেখি যে গাছে ফল ফুল ফলে গাছে ফল ধরেছে তখন সেটা খুব ভালো লাগে যে আমি লাগিয়েছি এই গাছে ফল ধরেছে যখন গাছে ফুল ধরে সেটা সৌন্দর্যটা সুন প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর লাগে পরিবেশটা খুব সুন্দর হয়ে যায় কোনো গাছে যখন বিভিন্ন রকমের গাছে বিভিন্ন রকমের যখন ফুল ফোটে তখন পরিবেশটা খুব সুন্দর হয়ে যায়